প্রযুক্তির মাধ্যমে যেরকম টিভি টিভি ইন্টারনেট এইসবগুলোই হচ্ছে যেমন প্রযুক্তি এর মাধ্যমেই আমরা এখন কী বলবো যে প্রযুক্তির সমস্ত কিছুই জানতে পারছি কিংবা ধরেন এই যেমন ড্রোন ড্রোনের মাধ্যমে আমরা যেরকম হচ্ছে বিদেশি শত্রু আমাদের আক্রমণ করছে কি না সেগুলো জানতে পারি কিংবা স্যাট স্যাটালাইটের মাধ্যমে আগে থেকেই আমরা জানতে পারি যে ঝড় ঝড় বৃষ্টি যেগুলো হচ্ছে সেগুলো আগের থেকেই জানতে পারি যে এগুলো কোথায় আছে কীভাবে আছে আসছে কীভাবে আসে পড়ছে এইগুলো সব আমরা জানতে পারি এই এই এই প্রযুক্তির ক্ষেত্রে এই এই সবগুলোই আমরা জানতে পারছি এইভাবেই প্রযুক্তি এগোচ্ছে আগে যেমন এক জিবি দু জিবি এরকম ছিল এখন সেটা সেক্ষেত্রে এখন ফাইভ জি পর্যন্ত হয়েছে এই এইভাবেই সব প্রযুক্তি এগোচ্ছে